হ্যাঁ এরকম বই যদি বলেন তাহলে শার্লক হোমসের কিছু গোয়েন্দা গল্প বই রয়েছে যেগুলোর গল্প পড়ে ঠিক মতো আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি বলতে যে গল্পের সারমর্ম বুঝতে পেরেছি কিন্তু যে জায়গা সম্পর্কে যে কালচার সম্পর্কে বোঝাতে চেয়েছে সেগুলি যেন কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো খাপ খাওয়াতে পারেনি কারণ সেখানের পরিবেশ সম্পূর্ণ আলাদা আর গল্প তো সম্পূর্ণ অন্য ভাষায় ছিল হ্যাঁ বাংলা ভাষার বই যে ছিল না তা নয় কিন্তু যে গল্পটা লেখা হয়েছে ইংলিশে সেটায় বাংলা ঠিক মানে পছন্দের মধ্যে আসেনি সেই কারণে ইংলিশ বই তখন পড়েছিলাম তা সেই গল্পগুলো এমনভাবে তার পরিসমাপ্তি ঘটিয়েছে সেগুলো লাস্ট হয়তো ওই ওই গল্পটাই যদি চলচ্চিত্রের মাধ্যমে ঘটানো যেত বা দেখানো যেত তাহলে যে পরিমাণ বোঝা যেত সেক্ষেত্রে যেমন ধরুন ফেলুদার গল্প যদি বলা হয় ফেলুদার গোয়েন্দা গল্প সেটা আমাদের এই কালচারের ক্ষেত্রে এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা সেক্ষেত্রে যেভাবে বুঝতে সুবিধে হয় সেক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে অসুবিধে আমার মনে হয়